হ্যাঁ নিউজ সম্বন্ধে শুনি বিনোদন সম্বন্ধেও দেখি বলিউড তো আজকাল তো মোবাইল খুললেই বলিউডের এই অ্যাক্ট্রেস ওই ওই অ্যাক্ট্রেস এই হয়েছে এই অ্যাক্টার এই করেছে এগুলো তো আসতেই থাকে তবে কোন ধরনের যদি খবর আপনি বেশি পছন্দ করেন বলতে চান তাহলে আমার বলতে হয় যে বাচ্চাদের যে চ্যানেলগুলো আছে আমার সেগুলো সবথেকে বেশি ভালো লাগে যেমন সিন্চ্যান নবিতা ডোরেমন তারপর ভীম এগুলো বেশি ভালো লাগে বলিউড দেখি কিন্তু ওইটা ভালোর থেকে বেশি খারাপই তাদের সম্বন্ধে এই সেই উলটপালট অনেক কিছুই আসে কিন্তু বাচ্চাদের চ্যানেলটা আমার বেশি ভালো লাগে দেখতে তবে সমাজ মাধ্যমে নিউজ পেপারে নিউজ পেপারেও আসে অনেক কিছুই সমাজ মাধ্যময় যে বিনোদনের খবরগুলো যে এগুলো আছে সেগুলো শুনি কিন্তু আজকাল তো মানে আপনারা জানেন নিউজ পেপার তো বেশি ব্যবহার করা হয় না কেন মোবাইল ইন্টারনেট হয়ে গিয়ে সবাই ওর মধ্যেই দেখে তা আমারও ওই একই অভ্যাস হয়ে গেছে নিউজ পেপারটা নিয়ে যে পাঁচ মিনিট বসবো সেই সময়টা হয় না ততটুকু সময় মোবাইলে একটু নিউজটা শুনে নিই তা আমার ওপিনিয়নে আমার বাচ্চাদের যে কার্টুন ক্যারেক্টারগুলো আমার সেগুলো বেশি ভালো লাগে